আমার প্রিয় মাছ রুই মাছ আমি রুই মাছ খেতে খুবই ভালোবাসি আমি বেশিরভাগ মাছটাই খাই না কিন্তু রুই মাছ খেতে আমি খুবই ভালোবাসি মানুষ সাধারণত কোন কোন মাছ খেতে পছন্দ বলতে রুই মাছ কাতলা মাছ একটু বড়ো ধরনের মাছটা হলেই সবাইয়ের বেশিরভাগ হলে এক ভেটকি মাছ যেমন ওটা কী বলে ওই ভাংগন মাছ এই সব মাছকে পারশে মাছ এই পারশে মাছটা খেতে খুবই ভালোবাসি আমি তো খুবই ভালোবাসি পারশে মাছের ঝাল খেতে বা বড়ো ধরনের মাছ হলেই আমি একটু খেতে ভালোবাসি অনেক মাছই আছে অনেকের পছন্দের মতন কিন্তু আমার যেটা মনে হয় পারশে মাছ বড়ো বড়ো ট্যাংরা মাছ কাতলা মাছ রুই মাছ যেগুলো হয় বা ভেটকি ভাংগন যেগুলো হয় এগুলোই ম মানে সাধারণত পছন্দের মাছই হতে পারে সবাইয়ের মানে আমার তো পছন্দের মাছ এই আর মাছের মাথাটা থাকলে তো আমার খুবই ভালো লাগে এইরকমই কিছু